আমাদের উত্তর ভারত আর দক্ষিণ ভারতে অনেককটা সাংস্কৃতিক পরিবর্তন আছে আলাদা যেটা ভাষা থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে পেশ পোশাক থেকে নিয়ে হাওয়া থেকে নিয়ে ওদিকে রাজনীতি থেকে নিয়ে পড়ালেখা বা অনেক আলাদা আলাদা জিনিস আছে যেটা আমাদের ওইদিক দিয়ে আলাদা উত্তর ভারতে খাবারে লোকে ইডলি ধোসার মতন খাবার পছন্দ করে আর এই আমাদের দক্ষিণ ভারতে এইদিকে লোকে ভাতের মতন জিনিসের সেবন করে যেটা খায় উত্তর ভারতে এমন অনেক কিছু আছে যেটা আমাদের দক্ষিণ ভারতে নাই উত্তর ভারতে সংস্কৃতি দেখতে গেলে ওদিকে লোকে বেশি পড়ালেখা হয় এবং ওইদিকে অনেক বড়ো বড়ো ভালো ভালো ইনস্টিটিউটস আছে এইদিকে লোকে ছাত্র ছাত্রীরা পড়তে পছন্দ করে উত্তর ভারতে অনেক ভালো ভালো ডেভলপ জায়গা আছে বা এমন জায়গা আছে যেটা আমাদের রাজত্বর মধ্যে এগিয়ে আছে উত্তর ভারতে এমন অনেক জিনিস আছে আমাদের দক্ষিণ ভারতে ন্যাচরাল জিনিস বা এমন জিনিস গাছ গোছ থেকে নিয়ে এমন সোসাইটিতে আরও ভালো ভালো জিনিস আছে যেটা অনেক সাজানো গুছানো আমাদের উত্তর ভারতে অনেক কিছু এমনও আছে যেমনি হাসপাতাল ব্যবস্থা থেকে নিয়ে আরও হেলথকেয়ার সেক্টরে অনেক কিছু ইয়ে আছে